আমি মনে করি স্কুলগুলিতে বৃত্তিমূলক শিক্ষা যেমন ছুতোর পাইপ লাইনের কাজ সেলাই করা হাঁস মুরগি পশুপালন শেখানো উচিত তার কারণ হলো যে স্কুলে মূলত পড়াশোনা হবে পড়াশনাটা নিশ্চয়ই দরকার কিন্তু আমাদের এখন যেভাবে দেখা যাচ্ছে যে বেকার সমস্যা এত বেকারত্ব বেড়ে যাচ্ছে যাতে করে প্রত্যেকেই যে একদম খুব লেখাপড়ায় ভালো হবে ভালো হয়ে ভীষণ অনেক মানে উন্নতি করে লেখাপড়াতে অনেক উঁচুতে গিয়ে তারা যে আবার চাকরির পরীক্ষাতেও পাশ করে চাকরি পাবে এমন তো নয় কিন্তু যদি আমি আমি যেটা ভাবি যে পড়াশোনার পাশাপাশি যদি ছুতোর এই পাইপ লাইনের কাজ সেলাই করা বা হাঁস মুরগি পশুপালন এগুলোও যদি কিছু কিছু এই বৃত্তিমূলক কাজগুলো যদি শেখানো যায় কার কোনটা কে যে কোনটাতে ভালো হবে সেটা তো বলা যায় না ওই সব কাজগুলোও যদি শেখানো হয় তাহলে তারা স্কুলে যেহেতু হচ্ছে তাদেরকে সেইগুলোও সেইভাবেই তারা মনোযোগ দিয়েই শিখবে এর পরে যদি তাদের কোনো ছেলের যদি পড়াশোনায় যদি সে সেরকম খুব ভালো ফল না করতে পারে তখন সে এইগুলোর মধ্যে কোনো একটা নিয়ে জীবনে সে এগিয়ে যেতে পারবে আর যেহেতু এগুলো স্কুলে করানো হবে তাকে এইগুলো ঠিক গুরুত্ব দিয়েই করতে হবে ওই জন্য তার এই কাজগুলোও ছেলেদের মধ্যে এগুলো শেখা থাকবে তারা এইগুলো নিয়ে জীবিকা নির্বাহের মানে চিন্তা ভাবনা করতে পারবে এই কারণে আমার মনে হয় যে এগুলো থাকলে মনে হয় ভালোই হবে পড়াশোনা তো অবশ্যই করবে তার পাশাপাশি যেমন স্কুলে খেলাধুলার ব্যবস্থা থাকে গান বাজনার ব্যবস্থা থাকে শেখানোর সেরকম এগুলোও যদি থাকে তো আমার তো মনে হয় খুবই ভালো সে জিনিসটা হবে খারাপের তো কিছুই দেখতে পাই না অনেক মানে বেকার সমস্যা আমার মনে হয় দূর হবে এতে করে